হ্যাঁ বলুন দিদি হ্যাঁ আমি জুতোন দোকানদার

হ্যাঁ আমার জুতোর দরকার আপনি কি জুতো দোকানদার সামনে তো ঈদ এসে গেছে আমার একটু লালা হিল তোলা জুতো হলে ভালো হয় তা আপনার দোকানে কি হিল তোলা জুতো পাওয়া যাবে আছে আচ্ছা ঈদ তো এখন ঈদ তো এখন একটু দেরি আছে তাই আমি অর্ডার করলে কি জুতোটা পেয়ে যাবো লাল জুতোটা হ্যাঁ তা আপনাকে কে কি ফুল পেমেন্ট করতে হবে না কিছু বাকি রাখবেন আচ্ছা

কী রকম দাম পড়বে একটু কমান এটা একটু কমানো যায় না আচ্ছা আপনি জুতোটা আনুন তারপরে ঈদ আসুক এখন তো ঈদের দেরি আছে ঈদটা আসুক আমি তারপরে আর জুতোটা নিয়ে আসলে আমার কাছে একটু ফোন করবেন আমি যাবোক্ষণই একটু কোনো

আমার পায়ের সাইজ পাঁচ আপনি জুতোটা নিয়ে এসে আমাকে একটু ফোন করবেন আমি গিয়ে একটু জুতোটা নিয়ে আসবোখুন একটু কমিয়ে নিও তুমি দামটা আচ্ছা রাখুন